আমি গৌরব আইচ আমি আসানসোলের বার্নপুরের বাসিন্দা

এডুকেশান বলতে

এবং হবি যদি বলতে যাও হবি বলতে আমার হবি হচ্ছে ফুটবল প্লেয়ার

কিন্তু সেটা হওয়া পসিবেল না কখনই কারণ আমি মিডিল ক্লাস ফ্যামিলির মিডিল ক্লাস পরিবারের একটি ছেলে ইচ্ছা আছে প্রথমে চাকরি করব চাকরি করে পরবর্তীকালে গিয়ে নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান করব এটাই ইচ্ছা রয়েছে আগে গিয়ে দেখি কি হয় ইচ্ছা যেটা থাকে মানুষের দেখা যাক কত দূর কি হয় কিন্তু ব্যবসাটা আজকে হোক পাঁচ বছর পর হোক দশ বছর পর হোক প্রতিষ্ঠানটা ব্যবসারই করব